আমি ছোটোবেলায় বই পড়তে খুব ভালবাসতাম এবং এখনো বই পড়তে ভালবাসি সেই ভালবাসা থেকেই আমি ইংরেজি লেখক যে শেক্সপিয়ার রয়েছেন তেনার মোটামুটি প্রায় অনেকগুলি গল্পই পড়েছি তার মধ্যে ম্যাকবেথ এবং ওথেলো যে দুটি গল্প রয়েছে সেগুলি আমি পড়েছিলাম আমাকে ভীষণ ভালো লেগেছিলো এবং সেগুলি কিন্তু আমার মনকে প্রায় ছুঁয়ে গেছিলো সেই গল্পগুলির দ্বারা আমি অনেক কিছু জানতে পারি এবং নতুন চিন্তারও সৃষ্টি হয় সেই তখন থেকেই আমার কিন্তু গল্প লেখার একটি নেশা তৈরি হয় আমি সেই গল্পগুলি লিখতাম এবং ম্যাকবেথ যে তিনটে উইচেস বা ডাইনির কথা বলেছিলেন সেই জায়গা থেকেও আমার বেশ অনেকটি আইডিয়া হয়েছিলো যে তেনার লেখার ধরনটি বেশ সুন্দর এবং ওথেলো গল্পটিও যে একটি সত্য কাহিনি হতে পারে তা কিন্তু বেশ মন ছোঁয়া একটা বিষয়